আমার লেখার ধারণাগুলো বিভিন্ন বই পড়ে মানে বই পড়েই আছেই বেশিরভাগ বেশিরভাগ আমি কী করি আমার মন থেকেও বিভিন্ন লেখা লিখি আবার অনেক সময় বাইরে থেকেও বাইরের যার দৃশ্য দেখি সেগুলো দেখেও আবার খাতায় মানে বন্দি করে রাখি ওগুলোকে আমি আমার লেখার খুব সহজ সরল আর চলিত ভাষায় ওগুলোকে মানে লিখতে ভালোবাসি লিখতে পছন্দ করি যাতে ছোটো থেকে বড়ো থেকে সবাই ওগুলো পড়ে মানে পড়তে পারবে বা মনে রাখতে পারবে পড়ার সুবিধা হবে আমরা লেখ আমার লেখাতে আমি সবথেকে বেশি প্রাকৃতিক দৃশ্যগুলোকেই বেশি ব্যবহার করি কেননা প্রাকৃতিক দৃশ্য আমার খুব মনকে মানে আমার খুব ভালো লাগে কারণ আমি যা দেখি সেটাকেও আবার লেখার মধ্যে দিয়েও ফুটিয়ে তুলতে পারি বা ওগুলো প্রাকৃতিক দৃশ্যটা সেটা আমাকে সাহায্য করে তোলার ফুটিয়ে তোলার জন্য